আমাদের সংস্কৃতিতে পবিত্র সুতো পরা দরগায় যাওয়া রোজা করা নামাজ পড়া মানত করা এগুলো হয়ে থাকে বিভিন্ন রকম দরগা আছে যেমন আজমীর শরীফ ফুরফুরা শরীফ ঘুটিয়ারি শরীপ এই দরগাগুলোয় যাওয়া হয় গিয়ে বিভিন্ন রকমের মানত করা হয় বা কেউ কোনো বিপদে পড়লে মানত করে আসে যাতে বিপদটা কেটে যায় এবং কারও কোনো চাহিদা থাকলেও ওখানে গিয়ে মানত করে আবার ওই দরগায় থেকে বিভিন্ন রকমের লাল সুতো এনে হাতে পরিয়ে দেয় এমন কি মাদুলির সাথেও পরিয়ে দেয় যাতে কোনো বাধা বিঘ্ন না আসে মঙ্গল কামনার জন্যে এছাড়াও বছরে এক মাস রোজা করতে হয় যে মাসে রোজা করা হয় আরবি ভাষায় সেই মাসের নাম হলো রমজান মাস সারা মাসটা রোজা করে তারপরে ঈদ পালন করা হয় এবং প্রত্যেক দিন দিনে পাঁচবার করে নামাজ পড়া হয় ভোর পাঁচটা থেকে শুরু করে রাত পর্যন্ত নামাজ পড়া হয় দিনে পাঁচবার এই নামাজের মাধ্যমে নাকি আল্লাকে পাওয়া হয় অনেকেই বলে এখনকার মানে জীবিত অবস্থায় যে ভালো কাজগুলো করবে যেমন নামাজ পড়া রোজা করা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এগুলো নাকি মারা গেলে স্বর্গ এবং নরক বলে দুটো ভাগ আছে যারা ভালো কাজ করবে তারা স্বর্গ পাবে আর যারা খারাপ কাজ করবে তারা নরক পাবে অর্থাৎ তাদেরকে ভালো খাবার দেবে না আগুনে পোড়াবে এসব নানান রকমের ভয় দেখানো হয় আর এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম এই ধর্ম আমাদের যিনি পূর্বপুরুষ হজরত মহম্মদ তিনিই প্রচালন করেন এবং আমাদের পূর্বপুরুষ হযরত মহম্মদ এটা প্রচলন করার পর থেকে সেখান থেকে সবাই এই ধর্ম মেনে চলে